আমি আপনাদের হোটেল থেকে কিছু খাবার অর্ডার করিয়েছিলাম চারিদিকের অবস্থা আবহাওয়া এতটাই খারাপ এই আবহাওয়াতেও আপনাদের ডেলিভারি বয়রা আমাকে সঠিক সময়ে বাড়িতে খাবারটি পৌঁছে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের রেস্তোরাঁ থেকে আমি খাবার অর্ডার করব